আমাদের ভারতে মেয়েদের খেলাধুলা নিয়ে অনেক রকমভাবে চর্চা হয় যেমন হকি টিম সেটি মহিলা ক্রিকেটে আপনার ব্যাডমিন্টন ফুটবল ইত্যাদি ইত্যাদি বহু রকম খেলাধুলা নিয়ে আমাদের ভারত তের যোগ্য যেমন ফাইটিং করতেন মেরি কম আপনার ব্যাডমিন্টনে সানিয়া মির্জা এবং আমরাও চাই যেন নারী সমাজটা খেলাধুলায় উন্নত হোক এবং বিভিন্ন পরিকল্পনার সাথে যুক্ত হয়ে তারা খেলাধুলার সোর্স থেকে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক এবার আমাদের মতো বোধ যেসব মেয়েরা খেলাধুলা দিয়ে ঝোঁক বা খেলাধুলার খুব ইচ্ছা তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া যেমন আমার বাড়ির পাশে একটা আমার বোন থাকে তার ফুটবল খেলা খুবই ইচ্ছা যে আমরা তাকে সাপোর্ট করি তাকে মাঠে দৈনিকভাবে মাঠেও নিয়ে যাই তাকে টেনিন ট্রেন করা হয় যেভাবে এভাবে খেলা আমরা যতোটা আমাদের বল প্রয়োগ আমরা করি আমরাও দেখি যে কতজন আছে যাদের খুবই মানে খেলাধুলার খুবই ইচ্ছা কিন্তু সংসারিক চাপে একাধিকভাবে হেরে পড়ে তাদেরকে আমরা উৎসাহিত করে তাদের মাঠে নিয়ে যেয়ে উন্নত মানের চলো খেলো হ্যাঁ ভলিবল থেকে নিয়ে ফুটবল থেকে ইত্যাদি মেয়েদের এর ফ্রিডম বা খেলার দরকার এখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন আপনার ঐতি ঐতিহাসিক যেসব ইভেন্ট আপনার অলিম্পিক বিভিন্ন মহিলা সংযুক্ত হয় জ্যাভলিং থেকে নিয়ে ডিসকাস সট পাট হাই জাম্প লং জাম্প আপনার রেসিং প্রত্যেকটা মহিলার সাথে যুক্ত এবং মহিলারা এই ভারতে বিশেষ করে আরো খেলাধুলা নিয়ে উপচর্চা করতে দেখেছে আর আমার মনে হয় যে বিশেষ কেউ মেয়েদেরকে খেলাধুলা করতে দেওয়া উচিত